হ্যাঁ এটা কি জেইই কোচিং সেন্টার হ্যাঁ বলি এটা যেইই কোচিং সেন্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গিয়েছি

হ্যাঁ এসছিলো হ্যাঁ লিখিয়েছিলো

আচ্ছা ঠিক আছে তুমি হ্যাঁ হ্যাঁ কালকে দেখছিলো তন্ময় এসছিলো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ লিখেছিল হ্যাঁ আন্দাজ হচ্ছে দেখেছি হ্যাঁ আচ্ছা